মোবাইল টিভির মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানুষকে মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় তবে এ তবে এই প্রযুক্তির মোবাইল এবং টিভির প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে বেশি ক্ষতিগ্রস্থ হয় শিশুরা তার কারণ তারা তারা ছোট অল্প বয়স থেকেই এই মোবাইল বা টিভির প্রতি আসক্ত হয়ে পড়ে এর কারণ মোবাইল বা টিভির মাধ্যমে তারা গেম দেখে গান শোনে এরফলে আর শিশুরা প্রত্যেক শিশুই প্রায় মোবাইল পছন্দ করে এতটাই পছন্দ করে কারণ তাদের কাছ থেকে মোবাইল ছাড়িয়ে নিলে তারা কান্নাকাটি করে এবং মোবাইল ছাড়া অনেক শিশুই আছে তারা পড়াশুনো করেনা ঠিকমতো খাওয়াদাওয়া করেনা কারণ মোবাইলের প্রতি এতটাই তারা আসক্ত হয়ে পড়ে এরপরে কি হয় অল্প বয়স থেকেই তারা যদি মোবাইল বা টিভির ব্যবহার করে তাহলে তাদের প্রথমত মানসিক একটা ভারসাম্য নষ্ট হয় তাদের বুদ্ধা বা বুদ্ধি বা চিন্তাশক্তি কমে যেতে পারে এরফলে তারা পড়াশোনাতেও তাদের পড়াশোনাতে তাদের ক্ষতি হয় এবং তাছাড়া তাদের ভাবনা চিন্তা নষ্ট হয়ে যায় এরফলে তারা জীবনে ভবিষ্যতে তারা কোনোরকম বড়োসড়ো মানসিক রোগের সম্মুখীন হতে পারে এবং শিশুদের এছাড়া মোবাইল বা টিভির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে তাদের চোখের দৃষ্টিশক্তি কম হতে পারে এবং তাদের ভবিষ্যতে বড়ো রকম চোখের কোনো ক্ষতি বা সমস্যা হতে পারে এরফলে দেখা যায় যে কিছু কিছু শিশু খুবই অল্পবয়সে তাদের চোখের দৃষ্টিশক্তি কম হয় অনেক শিশুকে চশমা পড়তে নির্দেশ দেন ডাক্তারে তার কারণ হল যে দীর্ঘক্ষণ টিভি বা মোবাইলের দিকে তাকিয়ে থাকলে তাদের চোখের ক্ষতি হয় এইজন্য এইজন্য টিভি টিভি বা মোবাইলের মতন প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে অতিরিক্ত ব্যবহারে শিশুদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়